পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল হলো ধান আলু এছাড়াও তিলও এক অর্থকারী ফসল ধান থেকে চাল উৎপাদন করা হয় সেই চাল থেকে পশ্চিমবঙ্গের মানুষজন ভাত খিচুড়ি এছাড়াও অন্যান্য ধরণের রান্না তৈরি করে আলু থেকেও বিভিন্ন রান্না হয় যেমন আলু পোস্ত থেকে শুরু করে অন্যান্য ধরণের রান্নাবান্না ধান সাধারণত বর্ষার সময় বীজবপন করা হয় ধানের জন্য জমিতে জল অত্যন্ত এক প্রয়োজনীয় জিনিস ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত চাষিরা সেই ক্ষেতেই পরিশ্রম করে যায় ধান কাটা হলে সেই ধান ঝাড়াই করে সেখান থেকে কেউ কেউ ধান ডায়রেক্ট বিক্রি করে দেয় আবার কেউ কেউ ধান থেকে চাল উৎপাদন করে বিক্রি করে সেখান থেকে এক অর্থ উৎপাদন হয় পশ্চিমবঙ্গের বাজারে সাধারণত শাকসবজির চাহিদাও প্রচুর পরিমাণে বেশি শীতের সময় বিভিন্ন ধরণের সবজি চাষ হয় যেমন বাঁধাকফি ফুলকপি বিভিন্ন ধরণের শাক এছাড়াও শীতের সময় আলু চাষের পরিমাণ বেশি করে হয় আলু বিক্রি করে অনেক ব্যবসাদার প্রচুর লাভবান হয় আলু চাষের জন্য শীতটায় এক অনুকূল পরিবেশ ধান চাষের জন্য অনুকূল পরিবেশ হলো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল বর্ষার সময় বিভিন্ন আমন ধান চাষ করা হয় সেচ ধান বিক্রি করে চাষিরা অনেক লাভবান হয়